আমার এলাকায় কোনও শিল্প করকালখানা নেই এবং রাজ্যের এ বিভিন্ন জায়গায় শিল্প করকারখানা আছে সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কাজ করে আমার বাড়ির চারিদিকে বা পাশের বাড়ির লোক তারাও কাজ করতে যায় তারাও সেখানে কাজ করে টাকা ইমকাম করে এবং তাদের কিছু অবদান আছে এবং ঐতিহ্য পোতিক বলে কোনও কিছু মূল্যবোধ আছে সেখান থেকে তারা বিভিন্ন জায়গা বা বিভিন্ন অবস্থানে এপর কাজ করে এবং সেখান থেকে তারা পারিশ্রমিক আয় করে এবং তারা বিভিন্ন জায়গা থেকে যে আয় করে আনে সেটা তার ফ্যামিলির হাতে তুলে দেয় এই সব কিছু কাজই বিভিন্ন অস্তনৈতিক হরতনৈতিক কাজে যে বিভিন্ন ঐতিহ্য আছে সে ঐতিহ্য দেখে মেনে তারা কাজ করে এবং শিল্প কারখানায় কাজ করে সেখানে অনেকেই কাজ করে তাদেরকে খুব সাবধানে কাজ করতে হয় সেখানে যে ধোঁয়া আসে সেই ধোঁয়ায় মানুষের ক্ষতি করতে পারে সেই ধোঁয়া লাগলে কারও অসুখ হতে পারে সেখানে তারজন্য তাদেরকে সব সময় সাবধানে কাজ করতে হয় এবং তাদেরকে সব সময় সাবধান মেনে কাজ করা খুবই দরকার